এক লক্ষ বাহান্ন হাজার দুশো বত্রিশ দু লক্ষ পঁয়ত্রিশ হাজার সাতশো বত্রিশ তিন লক্ষ বিয়াল্লিশ হাজার ছয়শো আঠান্ন চার লক্ষ আটান্ন হাজার নয়শো পঁয়ত্রিশ পাঁচ লক্ষ বত্রিশ হাজার একশো পাঁচ